হ্যাঁ সলিলবাবু বলছেন হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার বলছি আমি একটা আমার নতুন একটা বাড়ি করেছি তো সেটা আমি হাউস ওয়্যারিং করতে চাইছিলাম তো আপনার কাছে সমস্ত ইন্সট্রুমেন্টগুলো পাওয়া যাবে তো আচ্ছা তো আপনার কাছে কী কি ওয়্যারের আপনার কাছে ব্র্যান্ড কী কী আছে ভালো ব্র্যান্ড ওয়্যারের হ্যাঁ সে তো ঠিক আছে তাও যদি আপনি কিছু ব্র্যান্ড বলেন যেটা টপ এখন বর্তমানে চলছে আচ্ছা আচ্ছা আচ্ছা বলছি হাউস ওয়্যারিংটা যে হবে তো ওটা পুরো পুরো সার্কিটটা কি ওই ব্যা কত এমএম এর তার দিতে হবে ছয় এমএম না চার এমএম দিলে ভালো হবে মানে কন্সিল আছে তো হুম হুম ঠিক আছে তাহলে আপনার প্রত্যেকটা ইন্সট্রুমেন্ট ও ওয়্যার থেকে শুরু করে আমি ফা ফ্যান বোর্ড হ্যাঁ কন্সিলের যে সব ইন্সট্রুমেন্ট হ্যাঁ বাকি সব কিছু সব কিছু আপনার কাছে সব প্রোডাক্ট রয়েছে তো ঠিক ঠিক ঠিক ধন্য